কিছু সাধারণ ধরনের পোলট্রি ফিড করতে গেলে তোমার একটা বড় ঘর লাগবে সেখানে চটার বেড়া দিতে হবে যেন একটু হাওয়া টাওয়া আসতে পারে তার পরে তাদেরকে গম ভুট্টা তার পরে ম্যাশ সয়াবিন খাইয়ে যতটা তোমার ওয়েট করা যায় গেলে গম এই সব খাওয়ালে যতটা ওয়েট করা যায় ওয়েট করলে আমাদের ব্যবসার এটা টাকাটা অনেক বাড়বে যত ওয়েট করতে বলো তত অনেক বাড়বে মানে যত যতটা সম্ভব পোলট্রিকে এ মানে সব কিছু খাইয়ে দেখভাল করে কেয়ার করে যতটা পোলট্রিকে তোমার বড় করা যায় আর ওখানে পোলট্রি ই মানে যত্ন করতে গেলে বড় ঘর লাগবে সেখানে চটার দরমার বেড়া দিতে হবে ওখানে লাইট কারেন্টের লাইট ব্যবহার করতে হবে যেন ওরা ওদের ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলে ওরা মারা যাবে সেই জন্য ভালো লাইট ব্যবহার করতে হবে তার পরে ভুট্টা সয়াবিন গম ম্যাশ যতটা পরিমাণে খাইয়ে ওদেরকে বড় করা যায় সুস্থ রাখা যায় তত আমাদের লাভময় হবে তার পরে সব কিছু খাইয়ে ওদেরকে তোমার যত্ন করতে হবে যতটা খাওয়ার খাইয়ে ওদের ওয়েট হবে ততই আমাদের মানে বিক্রি করতেও সুবিধা হবে সব কিছু দেখভাল করতে হবে ওদের সাথে থাকতে হবে ওদেরকে দেখতে হবে কীভাবে যত্ন করে রাখতে হয় তার পরে যতটা দেখভাল করা যায় ততই আমাদের কাছে সেটা ভালো আর পোলট্রিকে যতটা খাবার দাবার খাইয়ে রাখতে পারি ওটাই আমাদের কাছে আমাদের ব্যবসার ক্ষেত্র থেকে ওটাই উন ভালো হবে প্রচুর কিছু ওদেরকে অনেক সময় ধরে দেখভাল করতে হবে খাওয়া দাওয়া সঠিকভাবে দিতে হবে দেখতে হবে আরও যেসব খাবার পোলট্রিকে খাওয়ানো উচিত সেই সব খাবার মার্কেট থেকে সংগ্রহ করে সেই সব খাবার এনে ওদেরকে খাওয়াতে হবে গরম জল খাওয়াতে হবে একটু উষ্ণ গরম জল খাওয়াতে হবে যেন এদের ঠান্ডা না লাগে ঠান্ডা লাগলে আবার মারা যাবে সেই জন্য ওদেরকে খাওয়াতে হবে সব কিছুই এর দেখতে হবে পোলট্রিকে যত বেশি বেশি করে দেখা যাবে তত দেখভাল করা যাবে তত পোলট্রি তাড়াতাড়ি বাড়বে সঠিক সময়ে খাবার দাবার দিলে পোলট্রির ওয়েটটা বেশি হবে তাড়াতাড়ি বাড়বে সুস্থ থাকবে আপনি তাদের বেশি করে গুণমানপূর্ণ পেতে কী খাওয়াবেন ধরো খাওয়াব গম ভুট্টা সয়াবিন ম্যাশ আরও অনেক কিছু দিয়ে তাদের খাওয়ানোর জন্য ওই সব খাওয়ালে পোলট্রি তাড়াতাড়ি বাড়বে সুস্থ থাকবে ওয়েটটাও হবে এইসব করলে পোলট্রির সুস্থ থাকবে আর সুস্থ রাখলে আমাদের ভালো ভালো হবে সুস্থ রাখাটাই দরকার ভালো ভাবে পোলট্রিকে ভালোভাবে চাষ করতে হবে পোলট্রি এটাই